বিভিন্ন কারণ রয়েছে যাতে বয়স্ক ব্যক্তিরা যেই কারণে শয্যাশায়ী হয়ে পড়ছে যেহেতু তারা বয়স্ক হয়ে যাচ্ছে তাদের বয়স হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তারা তাদের নিজেদের শরীরের যত্ন নিতে পারছে না এবং তারা বয়স্ক বলে এ তাদের ঠিক মতনভাবে দেখাশুনা করা করার জন্য কেউ নেই তো এক্ষেত্রে তারা বয়স্ক তারা অবহেলায় হয়ে পড়ে যাচ্ছে এবং এবং তারা ঠিকঠাকভাবে চিকিৎসা না পাওয়ার কারণেও অনেকে শয্যাশায়ী হয়ে পড়ে এবং তারা তারা যেই কারণে এ রোগ তাদের যে রোগটা হচ্ছে তারা সেই রোগটা কাউকে বলতে না পেরে এ রকম কারণটা হয় বা তারা বিনা চিকিৎসাতে এ শয্যাশায়ী হয়ে পড়ে তো এক্ষেত্রে পরিবারের সদস্যরা তাদের যত্ন নেয় কীভাবে তো তাদের যত্ন নেয় তাদের ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া ঠিক টাইমে তাদেরকে খেতে দেওয়া বা ওষুধ দেওয়া এই সব করেই তাদের যত্ন নেয় বা তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বয়স্করা যা সাধারণত যে কারণে শয্যাশায়ী হয়ে পড়ে তো সেই কারণটা তারা ঠিক মতনভাবে খাবার খেতে খায় না এবং ঠিক টাইমে এ তারা তাদের শরীরের যত্ন নেয় না তো এই রকমভাবেই বয়স্করা শয্যাশায়ী হয়ে পড়েছে